আমি এবং আমার পরিবার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েকটা দিন কাটালাম নর্থ সিকিমের নাথাং ভ্যালি ও নাথুলা পাস অঞ্চলে কাটিয়ে এলাম নাথুলা হল হিমালয়ের ডংকায়ে তিব্বত হয়ে চিনে মিশে গিয়েছে এই গিরিপথটা ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ এইখানে থাকাকালীন আমরা উপভোগ করলাম হিমালয়ের সান্নিধ্যে যেখানে শহরে চাকচিক্য বিজ্ঞানের প্রযুক্তি যা মানুষকে যেমন টেলিভিশন খবরের কাগজ মোবাইল ব্যবহার একেবারেই বন্ধ ছিল কারণ বিএসএনএল ছাড়া কোনো ফোন কাজ করছিল না শহরের ব্যস্ত জীবন থেকে পুরোপুরি ছুটি